হালদার প্রিন্টিং স্টোর বলছি আমি একটা ফ্লেক্স ডিজাইনের জন্য আপনাকে কল করেছিলাম বলছি কেমন কী খরচা পড়ে আমি যদি সাইজ বলি আপনি কি সেটা বলে দিতে পারবেন ও কারণ দেখুন প্রথমে আমাদের হচ্ছে এই সামনে বারো তারিকে আমাদের একটা অনুষ্ঠান আছে ঠিক আছে তো সেখানে একটা ফ্লেক্স ডিজাইনের জন্য আপনাকে আমি কনট্যাক্টের নম্বরটা আমি নিয়েছি তো বলতে চাইছি আমি একটা ভেবে নাও বারো ফুট বাই দশ ফুট যদি একটা ফ্লেক্স হয় তো কেমন কী দাম বলতে পারবেন যদি কালার হয় কতো হয় আর সাদা কালো হয় কতো হয় একটু বলবেন আচ্ছা কতো বাই কতো যো মাপ একটু বলতে পারলে ভালো হতো কারণ কতো বাই কতোতে কতো পড়ছে দামটা ওইটা বলতে পারলে ভালো হতো কারণ আমি বলতে চাইছি আমি দশ বাই বারো করবো আমি বলতে চাইছি আমি দশ বাই বারোতে করবো তাই বলছি কতো বাই কতো বলে আমার একটু সুবিধা হতো প্রাইসটা বলতে পারলে ঠিক আছে তাহলে এক কাজ করি আমি তাহলে পরশু দিন আপনার দোকানে যাচ্ছি পরশু দিন তাহলে আপনাদের দোকানে যাচ্ছি ওকে ঠিক আছে আচ্ছা আর আরেকটা কথা বলছিলাম যে ওই দোকানে কটা থেকে কটা পর্যন্ত দোকান ওপেন থাকে একটু বলতে পারবে আচ্ছা ঠিক আছে তো আমি তাহলে এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাবো কি ওকে তাহলে ওখানে গিয়েই দেখা হবে কথা হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটাই ফ্লেক্সের জন্য ঠিক আছে রাখছি